আমরা বাড়িতে বিভিন্ন ধরনের হাঁস বা মুরগি পালন করে থাকি প্রথম আমরা হাসে ডিম কিনে এনে তওয়াই বসিয়ে দি এই এক মাস পরে তা ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে সেই বাচ্চা আমরা পড়তম খুদ খাতে দেয় চালের খুদ খেতে দেয় একটু বড়ো হয়ে গেলে তখন এই বাচ্চাকে গুঁড়ো কিংবা ভাত দিয়ে আস্তে আস্তে বড়ো করি বা সেই হাঁস পুকুরে ছেড়ে দেয় পুকুরে চরে পুকুরে মাছ ধরে খায় আর হাঁস যেখানে থাকে ভালো করে ঝাক দিয়ে পরিষ্কার করি এবার ব্লিচিং পাউডার দিয়ে পরিস্কার করে দেওয়া হয়

হাসের দুই তিনবার খাওয়া আমার বৌমারা খাওয়ায়

হাঁস ঘরের মধ্যে রাখে সেই ঘরটা বৌমারা পরিস্কার করে এবং হাস যখন দিয়ে হাঁস যখন ডিম পাড়ে দশ বারোটা করে এক একটা হাঁসে এক দিনই একটা করে ডিম পারে এইভাবে দশ বারো দিন ডিম পারে সেই ডিম বিক্রি করে আমরা সংসার নির্বাহ করি আর মুরগী মুরগী আছে মুরগীকে ম্যাশ খাওয়াই এবং মুরগী বাচ্চা মুরগীর ডিম দিয়ে বাচ্চা হয় এবং সেই মুরগি ডিম দিয়ে তাওয়ায় বসিয়ে দিয়ে বাচ্চা বের করি সেই সব বাচ্চাদের ম্যাশ খাইয়ে খাইয়ে বড়ো করি হ্যাঁ মাাস দু তিন পরেই মুরগির ডিম বা মুরগীর বাচ্চা ডিম ডিম দেয় এবং মুরগীর মাংস আমরা খাই বা আমাদের বাড়ি থেকে কোনো কুটুম্ব আসলে মুরগী মেরে দেয় এবং সে মুরগীর মাংস খেতে খুব সুস্বাদু মুরগির ডিম ও খেতে খুব সুস্বাদু

মুরগী যেখানে থাকে সেখানে বৌমারা ভালো করে পরিষ্কার করে রাখে বা সেখানে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করে পরিষ্কার করে